হ্যালো ম্যাম আমি ঈষিকা বলছিলাম আগের মাসে আপনার কাছে গিয়েছিলাম দেখাতে আমার সমস্যাগুলো বলেছিলাম আপনাকে হ্যাঁ ওষুধ তো খাই আগের থেকে একটু ঠিক আছি কিন্তু মাঝেমাঝেই আবার সেই মনে হয় যে আমার কেউ নেই আমার খুব একা একা লাগছে আমার বাড়ির কেউ নেই আমার বন্ধুবান্ধব নেই খুব একা একা লাগে আর কি না ম্যাম দুশ্চিন্তা ঠিক নয় এইগুলো কী বলুন তো আমার তো এইটা সবসময় মনে হয় এটাই এটাই সত্যি আসলে একা আমি মানে আমার কেউ নেই আমার সমস্যায় আমি কাউকেই কখনও পাব না মানে যখন প্রয়োজন হয় তখন কেউ থাকবে না মানে এটাই স্বাভাবিক আমার এরকমই মনে হয় আসলে আর এটার থেকেই আমি বেরোতে পারছি না আচ্ছা আমি আমি এইগুলো করছি কিন্তু এই সমস্যার থেকেই বেরোতে পারছি না তার পরে আবার সামনে না পরীক্ষা চলে এসেছে ওটারও আরেকটা চিন্তা আমি এইগুলো ভেবে ভেবে আমার পড়াশুনো হচ্ছে না যখন আমি বই নিয়ে বসছি তখন আমি বইয়ের মধ্যে একটা লাইন পড়ার পরে মানে একটা লাইনও ধরুন পড়তে পারছি না আমি সময় বার করছি পড়ার জন্য কিন্তু আমি অন্য দিকে চলে যাচ্ছি আমার আমার মানে মনোযোগ একদম বসছে না এটা হচ্ছে আরেকটা সমস্যা হ্যাঁ মনোযোগ দিতে পারছি না আচ্ছা ঠিক আছে কাল কখন যাব ম্যাম ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ম্যাম হুম